হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি আমি আপনাদের কাছে একটা বিয়েবাড়ির একটা ডেকোরেশন নিতে চাই আর কি তো সেই কারণে ফোন করছি হ্যাঁ হ্যাঁ ওই আপনারা একটা দেখে করে দেবেন না ওই আশি থেকে এক লাখের মধ্যে তো দেখবেন যাতে ডেকোরেশনটা খুব ভালোভাবে হয় এবার পাঁচটা লোক যেন ভালো বলে সেই অনুযায়ী ডেকোরেশনটা একটু ভালো হো করলে আর কি বেটার হত হ্যাঁ লোকেশনটা আছে ওই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে লোকেশনটা হোয়াটসঅ্যাপ করছি তো আপনারা হ্যাঁ হ্যাঁ তো আপনারা আমি লোকেশনটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি তো আপনারা এক দিন এসে জায়গাটাকে দেখে যান তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আশি থেকে এক লাখের মধ্যে না না না দু দিন বিয়েবাড়ি আর রিসেপশন দু দিন আছে

হুম হুম হুম হুম হুম

ওকে হুম হুম হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি